প্রতিবন্ধীদের খেলাধুলা করার বিষয়ে আমরা অনেকেই অবগত নেই তবে তাদের জন্য কী তাদের জন্য রয়েছে বিশেষ কিছু খেলা যেমন হুইল চেয়ার বাস্কেটবল রাউন্ড ফুটবল ও ক্রিকেট সিটিং ভলিবল এডাপটিভ সিলিকন ইত্যাদি প্রতিবন্ধীদের জন্য খেলার গুরুত্ব অপরিসীম প্রতিবন্ধীদের খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য আসলে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে স্বাভাবিক মানুষের মতোই খেলাধুলা তাদের জীবনে আনন্দ ও প্রেরণা যোগায় তাই প্রতিবন্ধীদের জন্য খেলার সুযোগ বাড়ানো উচিত এই উদ্যোগে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যেমন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম এরা কিছু উদ্যোক্তা দেখায় পশ্চিমবঙ্গ সরকার কোনো উদ্যোক্তা দেখায় না